সাধারণত পশুপালন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পশি পশুপালন করাই জরুরি হয় কোন এক ধরনের নির্দিষ্ট পরিমাণে পশুপালনে অতটা বেশি অর্থ অর্জন হয় না তাই যখন কোনো সাধারণ বা ক্ষুদ্র চাষিরা পশুপালন করে থাকে তখন বিভিন্ন ধরনের পশুপালন করে থাকে এদের মধ্যে যেমন রয়েছে গরু ভেড়া ছাগল মুরগী ও অন্যান্য পশুরা এইসব পশুগুলিকে অনেক পরিমাণে একসঙ্গে কিনে বিভিন্ন ধরনের খামারের মধ্যে রাখা হয় এদেরকে একসঙ্গে কখনোই রাখা চলে না গরু এবং ছাগলকে একসাথে রাখলে তাদের মধ্যে রাত্রে যখন তারা থাকবে তখন বিভিন্ন ধরনের অসুবিধা হবে এবং তারা একে অপরের সঙ্গে ধাক্কা লেগে বা অন্যান্য আক্রমণের মাধ্যমে মারাও যেতে পারে ধরুন গরুর রোগে কোন এক ধরনের রোগ রয়েছে তার ওপরে যদি কোনো পোকার বা জীবাণু আক্রমণ করে তার সাথে যদি ছাগল থাকে সেখানে ছাগলের ওপর সেই জীবাণুটি আক্রমণ করবে এবং ছাগলের মাধ্যমেই সেই রোগটি ছড়িয়ে পড়বে এবং সেখানে নিজের ব্যবসার ক্ষেত্রে বিপুল পরিমাণে ক্ষতি হতে থাকবে সেই জন্য সমস্ত পশুকে আলাদা আলাদা খামারের মাধ্যমে রাখা জরুরি এইসব পশুপালনে নিযুক্ত হওয়ার জন্য আমি এই সব ধরনের কৌশলকে অবলম্বন করি এবং আমি যখন এই পশুগুলিকে বড়ো বড়ো করে তুলি তখন এই পশুদের কাছ থেকে দুধ দুইয়ে সেগুলিকে বিক্রি করে অর্থ উপার্জন করি এবং যখন পশুগুলি অধিকমাত্রায় বড়ো হয়ে যায় তখন তাদেরকে বিক্রি করে দিই বা সেই থেকে তাদেরকে কেটে তাদেরকে মাংস বিক্রি করে সেই থেকে অর্থ উপা উপার্জন করে থাকি